যে আপনাকে যে আমার ক্যাব ফোন নাম্বার দিয়ে ক্যাব বুক করা হয়েছিল আপনার আসতে দেরি হচ্ছে সেই কারণে আমার অনেক সময়ও অপচয় হয়েছে এই জন্য আপনাকে আর আসতে হবে না আমি নতুন ক্যাব ভাড়া করে নিয়েছি আপনি পরবর্তী ভাড়া খুঁজুন